দুই দুই দুহাজার এগারো তিন পাঁচ দুহাজার বারো ছয় এক দুহাজার তেরো পাঁচ তিন দুহাজার চোদ্দো ছয় তিন দুহাজার তেইশ